বেড়াতে যায় আমরা প্রায় ট্যুরে যাই বছরে দুবার পরিবার নিয়ে ট্যুরে বেড়াতে যায় অনেকবার দিঘা গিয়েছিলাম পরিবার নিয়ে ওইখানে তিন দিনের ট্যুরে গেছিলাম ওইখানে অনেক কিছু দেখার আছে দীঘা সমুদ্রও ঢেউ বিভিন্ন মাছ সেখানে স্নান করতাম ঢেউ নিতাম বিভিন্ন মন্দির দেখতাম এসব জায়গাগুলি বেড়াতাম এছাড়াও বিভিন্ন পাহাড়ে অযোধ্যা পাহাড়ে গিয়েছিলাম সেখানে অনেক বড়ো পিকনিক করলাম পাহাড়ে অনেক গাছ উঠে দেখলাম খুব ভালো লাগছিলো